আমাদের বাইকের একটা বন্ধুবান্ধব মিলে একটা গ্যাং আছে সেটা আমরা পনেরোই আগস্টের সময় আমাদের ওই সব রাইডে বেরিয়ে যাওয়া হয়েছিল এখান থেকে বকখালি বকখালি গিয়ে সে যাওয়ার সময় অনেকই মজা সবার সাথে দেখা অনেক রাইডার এসেছিল যেমন সুপিরিয়ার কুইন বিট্টু ব্লগার্স এদের সাথে এদের এদেরকে দেখে আমারও খুব ভালো লেগেছে সেটা যাওয়া হয়েছিল তারপর একসঙ্গে সবাই বকখালিতে বকখালি গিয়ে সেখানে অনেকে রিলস করছে ভিডিও করছে ফটো তুলছে সেটা দেখে আমারও খুবই ভালো লাগছে সবার সাথে দেখা হচ্ছে তারপর আমরা ওখানে অনেক মজা করি ঘুরি তারপর আবার আমরা বাড়ির দিকে রওনা দিই বাড়িতে আসতে আসতে একজনের আবার শরীর খারাপ হয় সেখানে সে আবার ডাক্তারের কাছে ভর্তি করতে হয় সেটাও এক এ তারপর আবার তাকে নিয়ে পিছনে বসে আসা হয় তাকে বাড়িতে নিয়ে এসে দেওয়া হয়